আমার প্রিয় খাবার হলো সর্ষে ইলিশ আমি এই সর্ষে ইলিশ ভীষণ খেতে পছন্দ করি এবং সাধারণত আমার পছন্দের খাবার খাওয়ার জন্য আমি কোথাও যাই না আমি আমার বাড়িতে বানানো খাবারটা আমি খেয়ে খেতে পছন্দ করি তাছাড়া আমি যেমন রুই মাছের বাটি চচ্চড়ি কাতলা মাছের কালিয়া এগুলো আমার ভীষণ প্রিয় এবং এগুলো আমি প্রিয় প্রায় বাড়িতে খেয়ে থাকি কেননা বাড়িতে রান্নার যে স্বাদ সেটা আমি অন্য কোথাও কোনো হোটেলে খেতে পাই না বা কারোর বাড়িতে আমার খাবারগুলো আমি খেতে পছন্দ করি